আমি একটি ছবি এঁকেছি যেটা হলো মা এবং তার হাতে একটি ছেলে দুজনে দাঁড়িয়ে আছে হাত ধরে ছেলেটির এই মা ও ছেলের এই যে আন্তরিক টান দুজনে দুজনকে ধরে দাঁড়িয়ে আছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং গর্ব বোধ করেছি আর এই আঁকা ছবিটি দেখে আমার বন্ধু বান্ধব বাবা মা এবং কিছু বাইরের অন্য কেউ দেখে খুব প্রশংসা করেছে এবং বলেছে সত্যিই এই ছবিটির মধ্যে যে দৃশ্যটি তুলে ধরেছেন এই দৃশ্যটি অপূর্ব সুন্দর কেন না মা ও ছেলের যে বন্ধন এই ছবির মধ্যে ফুটে উঠেছে মা ও ছেলের যে টান দুজনের হাত একে ওপরের ওপর এবং দৃষ্টি সেই দৃষ্টি মানুষকে মুগ্ধ করে তুলেছে এই ছবিটি আমি এঁকে নিজেকে গর্বিত বলে মনে করি